সঙ্গী মানে আমার হলো আমার বেশ কিছু বা বন্ধু রয়েছে যাদের সাথে আমি ঘুরি মজা করি আড্ডা দিই এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এরকমই একটি রোম্যান্টিক আমার ট্রিপ ছিলো আমাদের স্কুল থেকে স্কুল এসকারশন সেখানে আমরা খুব মজা করেছিলাম বিভিন সেখানে আমরা একসাথে দু দিন কাটিয়ে দু দিন সময় কাটিয়েছিলাম এটি ছিলো একটি বিশেষ কারণ এখানে এখানে আমরা সকলে মিলে সকলে মিলে অনেক আনন্দ করেছিলাম অনেক মজা করেছিলাম অনেক হই হুল্লোর করেছিলাম এছাড়াও বিভিন্ন খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটা এভাবে আমরা দুটি এভাবে আমাদের দুটো দিন কীভাবে যে পার হয়ে গিয়েছিলো আমরা বুঝতেই পারি নি আমরা অনেক ছবি তুলেছিলাম আমরা খুব মজা করেছিলাম দিনের শেষে আমাদের খুব মজা হয়েছিলো এই ট্রিপটিতে আমরা এটি আমাদের কাছে চির স্মরণীয় একটি ট্রিপ হয়ে রয়েছে আজীবন এবং সারা জীবন এই ট্রিপটি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে এভাবেই আমরা বন্ধুরা সমস্ত ক্ষেত্রে মজা করে থাকলেও এটি ছিলো একটি সবচেয়ে আনন্দকর এবং রোম্যান্টিক একটি ট্রিপ